চুলের যত্ন নেওয়ার জন্য আমরা বিভিন্ন ঘরোয়া পদ্ধতি ব্যবহার করে থাকি যেমন খুব চুল উঠলে চুলের গোড়ায় কালোজিরে নিঙড়ে তার রসটা লাগাই ডিমের কুসুমকে গুলে চুলের গোড়ায় লাগায় এতে করে চুলের গোড়া মজবুত হয় নিম পাতাকে বেটে তার সঙ্গে মেথিকে বেটে নারকেল তেলের সঙ্গে মিশিয়ে চুলের গোড়াতে লাগায় এতে করে চুল ওঠা বন্ধ হয়ে যায় প্রায়ই বলতে গেলে চুল ওঠা একেবারেই বন্ধ হয়ে যায় এবং নতুন করে আরও চুল গজায় ত্বকের যত্ন নেওয়ার জন্যও আমরা কিছু কিছু ঘরোয়া পদ্ধতি ব্যবহার করে থাকি যেমন ত্বক খসখসে হলে আমাদের ত্বকের ওপর সরিষার তেল মালিশ করি এতে ত্বকের খসখসানি ভাব অনেকটা কমে যায় চামড়াটাও অনেক মোলায়েম হয় একটু চকচকে ভাব দেখায় আবার সাবানের পরিবর্তে গায়ে যদি শ্যাম্পু ব্যবহার করি তাহলেও অনেক সময় ত্বকের খসখসে খসখসানি ভাব কমে যায় এতে করে ত্বকের মসৃণতা ফিরে আসে ত্বকটা উজ্বল হয়ে যায় দেখতে খুব সুন্দর লাগে